আমরা ছাগলের বাচ্চা কীভাবে খাওয়াই ওর বাচ্চা ছাগলের বাচ্চা হলে আমরা গাটা মুছিয়ে ওর মায়ের কাছে নিয়ে যাই দুধ খেতে দুধ খেয়ে গিয়ে রোদেতে রেখে দিই গরুরও সেম বাচ্চা হলে দুধ খেয়ে গিয়ে রোদেতে দিই মায়ের গরুর মায়ের জন্য আমি ঘাস কেটে আনি খড় কেটে দিই খোল দিই পানি দিই ফ্যান দিই খোলা দিই দিয়ে ও খায় গরুর গরু আস্তে আস্তে বড়ো হতে লাগে বা বাচ্চা গরু সেম ছাগলও এইরকমই করি ছাগল ছাগলের ওরা মায়ের কাছে নিয়ে গিয়ে দুধ খাওয়াই দুধ খেয়ে ফের রোদে দিই দে ভালো হয় একটু বড়ো হলে ভালো মতন ভাই গা ধুইয়ে দিই দে রোদেতে দে ভালোভাবে গা শুকনো করে ওর মায়ের কাছে দিই গরু গরু আমাদের অনেক উন্নতি হয় বিক্রি করে আমাদের দিদিতে অনেক লাগে গরু বিক্রি করি ছাগলও বিক্রি করি হাঁস মুরগিও বি বিক্রি করি করে আমার আমার বাবা কাজে যায় আমার বাবার কাজে অনেক লাভই হয় আমাদের গরু ছাগল পুষে অনেক আমাদের ওই লাভ হয় হলে আমাদের আমার মায়ের কিছু হলে কোনো ওষুধ ওষুধ কিনতে গেলে ওই পয়সায় নিয়ে ওষুধ টষুধ কিনি অনেক কাজে লাগে কাজে লেগে আমাদের অনেক সুবিধা হয় হলে ছাগলও বিক্রি করি দিদির সময় দিদির সময় বিক্রি করে দশ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা মতন হয় গরুরও বিক্রি করে এরম হয়